গ্রামাঞ্চলে যে মাছ ধরার ব্যবস্থা সেখানে হয়তো কোনো খাল বা কোনো পুকুর ডোবা টাইপের কোনো জায়গায় মাছ ধরার ব্যবস্থা থাকে সেখানে মাছ পাওয়া যায় বলতে যদি পুকুরের কথা বলা হয় মানুষ চাষ করে সেখানে রুই কাতলা এইসব কিছু মাছ আর সচরাচর মানুষের এখানে যে আমাদের চলে তেলেপিয়া চারাপোনা বাটাপোনা পুঁঠি এইসব কিছু মাছ এখানে পাওয়া যায় তার যদি দামের যদি কথা বলা হয় আমাদের এখানে কাতলা মাছ কাতলা মাছ খুব বেশি হলে কম বেশি হতে থাকে রেট সব সময়ই ওটার খুব বেশি হলেও দুশো আড়াইশো টাকা কিলোতে কাতলা মাছ পাওয়া যায় এখানে আর যদি বলা হয় পোনা মাছ বাটা পোনার কথা বলা হয় যদি বাটা পোনা কিলোতেও ডেড়শো টাকা একশো সত্তর টাকা দামেই আসে আর এখানে মাঝের মধ্যে যখন নদীতে বান টান দেওয়া হয় সেই সময় হয়তো চিংড়ি কিছু পাওয়া যায় ওগুলো আড়াইশো তিনশোর মধ্যেই পাওয়া যায়